কাগজের ধার্য মূল্য কলামে ছোট বা কুটিরশিল্প কৃষককে কিভাবে সাহায্য করে তুলে ধরবে কাগজের ধার্য মূল্য কলামে ছোট বা কুটিরশিল্প কৃষককে ধরে তুলে ধরবে বলতে আমাদের কৃষকের আমাদের যে দৈনন্দিন যে কৃষিকাজ কৃষকরা যে এত যে খেটে পরিশ্রম করে যে চাষবাস করে সেইগুলো কিন্তু কাগজে তেমনভাবে তুলে ধরা হয়নি কৃষকের এখানে কোন মূল্যই থাকে না যে কৃষক এত খেটেখুটে চাষবাস করার পরে যে আমাদের মুখে যে দুমুঠো ভাত যোগাচ্ছেন যে একটা কৃষক খেটেখুটে এত যে চাল বা নানারকম সবজি আরে কৃষক নিজে পরিশ্রম করে সেটাকে উৎপন্ন করছে কিন্তু তবে আমরা সেটাকে পাচ্ছি কাগজে সেগুলোকে ধরে রাখা হয়নি কুটিরশিল্প কাগজে কুটিরশিল্প বলতে আমাদের ছো দৈনন্দিন জীবনে ছোটখাটো যে শিল্পগুলো সেই শিল্পগুলো কৃষককে কৃষককেও কভার করবে কারণ আমাদের কৃষক যেমন অল্প অল্প অল্প অল্প করে পরিশ্রম করে করে কৃষিকাজ করছে কারণ কুটিরশিল্প থেকেও কৃষক অনেক কিছু মূল্য পাবে কুটিরশিল্প থেকে একটা কুটির শিল্পর দিক থেকে ছোটখাটো কোন যন্ত্রাংশ তৈরি করে সেটা কৃষিকাজে হয়তো সাহায্য হতে পারে এইভাবেই কৃষককে কভার করতে পারে